আমার পড়া শেষ বইটি হল মৌলানা আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি সত্যি একটা অসাধারণ বই যেখানে তার জীবন সম্পর্ক লেখা রয়েছে এবং দেশের সম্পর্কেও লেখা রয়েছে মৌলানা আজাদ আমাদের দেশে যে কী একটা ভূমিকা পালন করেছিলো সেটা নিয়েও লেখা রয়েছে এবং কীভাবে আমাদের দেশ এই স্বাধীনতা লাভ করেছে সেটা নিয়েও লেখা রয়েছে আমাদের এই দেশ স্বাধীনতা লাভের পেছনে যে কত রহস্য কত কাহিনী কত রাজনীতি লুকিয়ে রয়েছে সমস্ত কিছু লেখা রয়েছে ওই বইয়ে কীভাবে দেশের যোদ্ধারা তাদের জীবন দিয়ে তাদের রক্ত খুইয়ে এই স্বাধীনতা দান করেছে আমাদের এই স্বাধীনতার কারণে আজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি এবং স্বাধীনভাবেই জীবন যাপন করতে পারি আগে এই স্বাধীনতা ছিলো না এই স্বাধীনতা আমরা ছিনিয়ে নিয়েছি ইংরেজের কাছ থেকে সেই সমস্ত কিছুটাই লেখা রয়েছে ওই মৌলানা আজাদের লেখা বইয়ে দি উইন্স ফ্রিডম এই বইটি খুবই একটি ভালো বই এবং এ বইটি পড়লে যে কেউ প্রভাবিত হবে এ বইটি পড়ে আমিও প্রচুর পরিমাণে প্রভাবিত হয়েছি এবং আমাকে প্রভাবিত করেছে কারণ এটা আমাদের দেশের নিয়ে লেখা এবং দেশে কী হয়েছিলো যে এত রক্ত বয়েছে এবং তারপরে আমরা এ রক্তের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি এটা জানা সবারই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবাইকার জানা উচিত কারণ দেশ আমাদের দেশকে আমরা ভালোবাসি তাই দেশের সম্পর্কে জানাটাও আমাদের কর্তব্য এই বইটি আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে আমি আরও কিছু কিছু জনকে বলতে চাই তারাও যেমন এই বইটি পড়ে এবং আমাদের দেশের সম্পর্কে জানে